হ্যালো আপনি কেমন আছেন আমাদের স্কুলের একদম আমিও ভালো আছি আপনাদের তো আমাদের স্কুলেতে এবার সরস্বতী পুজো কিছুভাবে করা হবে কালকেই সে করা হবে আয়োজন আপনি কি ভাবছেন কীভাবে করা হবে হ্যাঁ সেই আগের বছর যেমন হয়েছিল অনেক নাম করেছিল সবাই তো এই বছর তো একটু ভালো হওয়া উচিতই সে তো আমিও বুঝতে পেরেছি আপনি কি ভাবছেন কীভাবে করবেন জানেন তো আমিও ভেবেছি ছাত্রদেরকে এবার একটু বেশি জিম্মেদারি দেওয়া উচিৎ ছাত্রদেরকে এবার সাজানো গুজানো জিম্মেদারিটাও দেওয়া উচিৎ ছাত্ররা ভালো বুঝে আজকের সময়ে ছাত্ররা বেশী দেখছে ওরা নিজের অনুযায়ী একটু কিছু সুন্দর ডেকরেশন করতে পারে আপনার কি লাগে হ্যাঁ সে তো ঠিকই আমি ভাবছি মেয়েদেরকে কিছু জিম্মেদারি দেব ছেলেদেরকে কিছু দেব আমার হেডবয় উনি ডেকরেশনটা দেখতে পারেন উনি জিনিসপত্র কিনে আনতে পারেন আমাদের স্কুলের জন্যে আবার মেয়েরা এইদিকে একটু সাজগোজ পুজোর থালা ফালা রেডি করা এসব দেখতে পারে জানতেও পারবেন শিখতেও পারবেন পুজো অর্চনা কীভাবে আয়োজন করে আমার লাগে এটা করা উচিৎ আপনার কি মনে হয়

সে তো ঠিক একদম একদম আমি জানিয়ে দিচ্ছি অবশ্যই আর খাবারদাবারের ব্যাপারটায় দেখতে হবে আগের বছর শুনেছিলাম খাবারটা সবার অতটা ভালো লাগেনি এবার সরস্বতী পুজোতে তো আমরা মাংস টাংস রাখতে পারি না তো কি নিরামিষে কি হওয়া উচিৎ

হুম হুম সে তো ঠিক তা খিচুড়িটা কি এবছর দেওয়া উচিৎ নয় হুম যেটা তুমি বললে সেটা আমারও ঠিকই লাগল কারণ খিচুড়ি খাওয়ানো ঝামেলাও আছে অনেক জিনিস দেখতে হবে তার সঙ্গে আর সাথে সাথে কাপড়ধাপর স্টুডেন্টদেরকে কি বলা হোক তোমার কি লাগে স্কুলের ড্রেস ফ্রেস পরে আসতে বলা উচিৎ না আমি সবাইকে নিজের মনের মতন কাপড় পরতে বলব হ্যাঁ সরস্বতী সরস্বতী পুজোর দিন এমনিও সবাই নিজের নিজের কাপড় পরলে ওদের ভালোও লাগবে মনটাও ভালো লাগবে আমিও ওইটাই ভাবছিলাম আমার তোমার সঙ্গে এই নিয়ে কথা বলার ছিল ভাবলাম আর কি দেখার আছে সরস্বতী পুজোতে এমনি

হুম হুম সেটা অবশ্যই ঠিক একদম ওদের জন্যে আনন্দ কিছু ব্যবস্থা করা তো উচিৎই আর একদম আমরা করব অবশ্যই ভালোই হবে পুজোটা তাহলে ঠিক আছে আমি যেমনি তুমি বললাম জানিয়ে দিচ্ছি সবাইকে আর কালকে তো দেখা হচ্ছেই দেখা যাবে ঠিক আছে আশা করি ভালো জিনিসটা ঠিক আছে ঠিক আছে তাহলে রাখলাম হুম